স্কুলে আমার প্রিয় বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান কারণ এই রাষ্ট্রবিজ্ঞান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা মেলে রাষ্ট্রবিজ্ঞান থেকে জানা যায় ইতিহাসের কিছু কাহিনি আর পর রাষ্ট্রবিজ্ঞান রাজনীতির কিছু কাহিনি আর আমাদের জীবনে লড়াই করতে হয় রাজনীতি থেকেই শুরু লড়াই মানে প্রতিটা চলার প্রতিটা চলার পথে রাজ রাষ্ট্রবিজ্ঞানই আমাদের অনেক কিছুই ই শিক্ষা দেয় কারণ রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা রাজনীতি সম্পর্কে অনেকটাই ম্যাচিওর হতে পারি এমনকি দেশে আমাদের দেশ থেকে অন্য দেশ রাজ্য প্রতিটা জায়গা থেকে আমরা অনেকভাবে অনেকটাই মানে জ্ঞান অর্জন করতেও সক্ষম হতে পারি রাষ্ট্রবিজ্ঞান আমাদের অনেক কিছু শিক্ষা দেয় রাষ্ট্রবিজ্ঞানে আমাদের যে কোনো একটা স্পিকার রাষ্ট্রবিজ্ঞানের নেতা রাষ্ট্রবিজ্ঞানের লোকসভা মানে এই সব হতে গেলেও অনেকটা জ্ঞান অর্জন করতে পারি রাষ্ট্রবিজ্ঞান থেকে আর রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যেই সবগুলো শিক্ষা মানে থাকে মানে অসাধারণ শিক্ষা যেটা আমাদের জীবনে চলার পথে প্রতিটা পদে লড়াই করতে জীবনে রাজনীতিতে নামতে লড়াই করতে একটা মেয়ের প্রতি তো অনেকটাই হেল্পফুল এই রাষ্ট্রবিজ্ঞান থেকে